হ্যাঁ আমি মনে করি আজকালকার বাচ্চাদের হাতে এই সহজেই ফোন বা টিভি পাওয়ার কারণে তারা খেলাধুলো থেকে নিজেদের বিরত রাখছে এই ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোন স্মার্টফোনের গেম খেলতে খেলতে সত্যিকারের খেলা প্রায় ভুলতেই বসেছি কিন্তু খেলাধুলো করা দেহের জন্য যেমন দরকারি তেমনই মনের জন্য সুস্থতাও উপকারী আর হ্যাঁ খেলাধূলা শুধু ছোট বাচ্চাদের জন্য না বড়দের জন্যও খেলাধুলো অনেক দরকারি তাই ছোট বাচ্চাদের জন্য খেলাধুলো উ উপকারিতা শেখাতে গিয়ে নিজের ব্যাপারটাও ভুলে যাবো না ঘর ও কাজের মধ্যে প্রতিদিন তিরিশ মিনিট সময় বের করুন খেলার জন্য পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করুন এই ব্যাপারে আর অবশ্যই একে বাধ্যতামূলক না মনে করে খেলাকে শখ হিসাবে গ্রহণ করুন পরিবারের সাথে খেললে পারিবারিক সম্পর্ক আর দৃঢ় হবে সাথে সময়টাও কাটবে অনেক আনন্দে বিভিন্ন রকম খেলতে খেলতে বিভিন্ন রকম খেলা খেলতে পারবেন যেমন সাইক্লিং সুইমিং রানিং বা আরোও যেমন খেলা আছে ফুটবল ধাবাস বল ক্রিকেট আরও অনেক কিছু এছাড়া শুধুমাত্র হাঁটার মাধ্যমেও এই প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন তবে তা করা উচিত দলগতভাবে কারণ একা করে এর প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব না তাই অনেক দেশেই খেলাধুলোকে কিছু কিছু রোগ চিকিৎসার হিসেবে গ্রহণ করা হয় প্রথমেই যদি বলি হৃৎপিণ্ডের সুস্থতা দান এটাও একটা খুব ভালো পয়েন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ কমানো কোলেস্টেরল লেভেল রক্ত সঞ্চালন ঠিক রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মাংস পেশি ও হাড় গঠনে সাহায্য করে নিজেকে ও অন্যকে শ্রদ্ধা করতে শেখায় নিয়মানুবর্তিতা দলবদ্ধ কাজ ও লক্ষ্য নির্ধারণ